অনেক সাধারণ রোগই আছে যা পশুপালনে পশুদের প্রভাবিত করতে পারে যেমন পাহ মুকেরো এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি সেগুলোকে প্রতিরোধ করা যায় বিভিন্নভাবে তাদেরকে প্রথম থেকেই রোগ প্রতিরোধাক ক্ষমতা বাড়ানোর জন্য কিছু ভিটামিন প্রয়োগ করা যেতে পারে রোগ হলে তাদের নিকটবর্তি পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হয় নিয়ে যাওয়া হতে পারে এবং একটি প্রাণী রোগ হলে তাকে আলাদা করে রেখে তার সেবা করতে হবে এক সঙ্গে রাখলে সেই রোগটা দ্রুত বিস্তার করবে সকলের মধ্যে